খেলাধুলা এবং স্বাস্থ্যকর জীবনধারার মধ্যে সবচেয়ে বড়ো কথা হল স্বাস্থ্যই সম্পদ স্বাস্থ্য যদি ঠিক থাকে আপনার মন ফিটনেস সবই ঠিক থাকবে তালে এই ফিটনেসকে আনতে গেলে আপনাকে সকালবেলা ভোর ভোর ঘুম থেকে উঠে সামনের মাঠ বা পার্কে যেতে হবে সেইখানে কিছুক্ষণ ঘুমানোর ব্যবস্থা করতে এই দৌড়ানোর ব্যবস্থা করতে হবে এবং দৌড়ানোর ব্যবস্থা করার পর কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আপনি যদি করতে পারেন তালে আপনার ফিটনেস সারা দিনের মতো ঠিক থাকবে এবং এই ফিটনেস ঠিক থাকলে আপনি আপনার সমস্ত কর্ম ভালোভাবে করতে পারবেন আপনার মন প্রাণ সব সতেজ থাকবে এবং কোনোরূপ ওষুধ খাওয়ার প্রয়োজন হবে না যেটা আমাদের পঞ্চাশ বছরের পর থেকে বিভিন্ন মধুমেহ এবং প্রেসারের যে রোগে আমরা ভুগি তার থেকে আমরা অনেকটা নিস্তার পাবো যদি সকালবেলা উঠে আমরা আমাদের ফিটনেসটাকে ঠিক মতো করতে পারি